আমি যেহেতু শহরে থাকি তাই সেলাই করতে সেলাই করতে কি কৌশল লাগে আমি তেমন কিছু জানি না তবে কাকিমা ঠাম্মারা বলে যে সেলাই করতে গেলে বিশ করে সুঁচ সুতো এইগুলোই লাগে হুম সুতির শাড়ি উপরে ডিজাইন করতে নক্সা করা এইগুলো করতে আমার খুব ভালো লাগে আর আর যেহেতু আমি শহরে থাকি তাই অন্য কোনো কৌশল অন্য কোনো কৌশল আছে কি না বা কৌশল জিনিসটা কী জিনিস আমি সেটাই জানি না